হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমাদের সকাল এগারোটা থেকে আপনি বিকেল পাঁচটা পর্যন্ত পাবেন অল টাইম সবসময় সবসময়ে খোলা পাবেন আচ্ছা নাটকের সাজসজ্জা বলতে লাইটের সব কিছু তাই তো হুম সব রকমই পাওয়া যায় এখন যেরকম স্টেজে ওঠার জন্য যেরকম লাইট রয়েছে তারপর টুনি ল্যাম্প টাইপের রয়েছে বিভিন্ন রকম আলোর যে ঝলসানি বা বাতিগুলো রয়েছে ঝিকঝ্যাক লাইট রয়েছে সব কিছুই রয়েছে আপনি যেরকম চাইছেন এক দিন এসে আপনি ম্যাম দেখে যেতে পারেন আমাদের ঠিকানা তো আপনি জানেনই সবসময় আসুন আপনি দশটায় রাত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবসময় আসুন আমরা সবসময় আছি এখানে আপনি একটি জিনিস নিলে ম্যাম অতটা আমরা ছাড় দিতে পারব না না হলে কিন্তু আমরা সব জিনিসের উপর ছাড়ও দিতে পারব এবং আপনি যে লাইট নিয়ে যাবেন কীভাবে ব্যবহার করবেন দরকার হলে আমাদের এখান থেকে ছেলেরা যেয়ে সব ফিট করে দিয়ে আসতে পারবে আপনাদেরকে দেখিয়ে দেবে আর প্রত্যেকটা জিনিসের উপর গ্যারেন্টি থাকছে এবং আপনারা ছাড়ও পাবেন সব রকম সাহায্য আপনারা পাবেন এখান থেকে

হ্যাঁ আমরা আছি আপনি যখন আসবেন একটা ফোন করে আসবেন আর আপনার কী কী জিনিস দরকার সেই জিনিসগুলো নাটকের জন্য তো অনেক রকম জিনিস আছে অনেক লাইট আছে এবারে কী কী লাইট চাই সেইগুলো একটু ম্যাম জেনে বা লিখে নিয়ে আপনি আসবেন তাহলে সেই মতো আমাদের জিনিস দিতে এবং খুঁজে রাখতেও সুবিধে হয় বুঝতে পারছেন আপনাদের কোনো অসুবিধা হবে না তো আর যখন আপনি বাড়ি থেকে আসবেন আমাকে একটু ফোন করিয়ে নেবেন যে কোনো দিন আসতে পারেন সব দিনই আমাদের খোলা আছে শপ ঠিক আছে ম্যাম ধন্যবাদ আসবেন যখন কল করে আসবেন